হ্যাঁ বলুন

কি ব্যাপারে ঝামলাটা হলো আপনি আপনি তাহলে প্রশাসনের থানায় চলে আসুন ওরা তো আটকাবে এইসব নিয়ে তো বাড়িতে বসে থাকা যাবে না আপনাকে থানায় এই প্রশাসনের সাহায্য নিতে হবে হুম এইভাবে তো হেল্প করা যায় না আপনাকে থানায় কমপ্লেন জানাতে হবে তারপরে পুলিশ যাবে যোগ গেলে হবে কমপ্লেন যে আমার ছেলেকে এইরকমভাবে বাড়িতে বেরোতে দিচ্ছে না করছে ওরা ছ সাত ভাই সেই হিসেবে আমি আমার ওদের নামে কমপ্লেন করতে হ্যাঁ ওখানে আপ আপনি যে আসেন বা যে কোনো যায় কটা পাঠিয়ে দিলেও হবে